হ্যালো হ্যাঁ চিনতে পারছেন আমি আপনার পাশের বাড়ির দিদি সুজাতাদি বলছি হ্যাঁ সেই জন্যই তো কল করেছি তো বলছি সেদিন শাড়িটা নিয়ে আসলাম হাতের কাজ তো খুবই ভালো আর খুব ভালো লেগেছে আমার বা আমি পরছি আমার দেখে আরও পাশের সবাই বলছে যে কোথা থেকে নিয়ে আসলি রে খুব ভালো লাগছে তো এই দেখে তো সবাই বলছে তো আমি সেই জন্যই তো ফোন করেছি হ্যাঁ তো সেদিন তো আপনার হাতের কাজ থেকেই নিয়ে আসলাম একটা আমি বেছে নিয়ে আসলাম খুবই সুন্দর হয়েছে তো আমি আরও অর্ডার দিতে চাই আমি কিছু আপনি আমাকে পঞ্চাশ পিস শাড়ি দেবেন আমি দোকানে নিয়ে এসে বিক্রি করব

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি বলুন কত দিনের মধ্যে দিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কোনো তাড়া নেই আসলে আমি দোকানে বিক্রি সামনে পুজো আসছে যদিও তো সেটা তো আপনি জানেনই তো সেক্ষেত্রে সবাই যখন বলছে আমার এই শাড়ি দেখে সবাই যখন বলছে যে এটা খুব ভালো তো আমি ভাবছি তাহলে ওটাই নিয়ে আসি তো সবাই বলছেও যে এটা কোথা থেকে নিয়ে আসছ খুব ভালো লাগছে এরকম আমরাও নেব সেজন্য আমি ভাবলাম যে তাহলে দোকানকেই নিয়ে আসি দোকানে নিয়ে আসলে সবাই নেবে আরও পাঁচজন দেখবে ভালো বিক্রি হবে আর বিক্রি হলে তো আরও তোমাকে আমি অর্ডার দেবো তোমার কাছ থেকে নিয়ে আসবো মাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো সেই জন্য অত কিছু ভেবেই তো আমিও বলছি তাহলে ফোন করি তাহলে জিজ্ঞাসা করে দেখি দিতে পারে কি না হ্যাঁ আপনি এই নাম্বারটাতেই কল করবেন আর আমার নাম তো সুজাতা আপনি তো জানেন হ্যাঁ নিয়ে নিন তাহলে কিছু কিছু অ্যাডভান্স করতে হবে কি আচ্ছা ঠিক আছে আমি কালকের মধ্যে করে দেবো আপনাকে দশ হাজার টাকা অ্যাডভান্স সেটা আমি আপনাকে কালকেই বলছি যদি অনলাইনে পে করা সম্ভব হয় তো আমি আপনাকে অনলাইনে পে করে দেবো যাওয়াটা তো সবসময় সম্ভব নয় আচ্ছা ঠিক আছে হুম তাহলে কালকে কথা হবে হুম রাখছি হুম